হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন দেখুন মোবাইল ফোনের দোকানে ফোন করেছেন মানে সব থেকে অবশ্যই আপনি সব থেকে ভালো মোবাইলটা পাবেন এবং এটা হচ্ছে মোবাইল এক্সপ্রেস তো এখানে সব থেকে মানে কম টাকা দিয়ে আপনি ভালো মোবাইল পেতে পারেন আর আপনার বাজেট যেহেতু কত বললেন দশ হাজার তাই তো তো আমি বলতে চাইছি যে আপনি দশ হাজার যেহেতু খরচা করছেন সেখানে আর দু হাজার টাকা বাড়িয়ে দিন মানে বারো হাজার টাকায় আপনি অনেক ভালো অপশনের ফোন পাবেন আর তো আপনি এখন কি দোকানে আসতে পারবেন না ওখান থেকে কিছু জিগ্যেস করার আছে তারপর আপনি দোকানে আসবেন এটা একটু বলুন আচ্ছা আচ্ছা তো দেখুন দশ হাজার টাকার মধ্যে আপনি ভালো ফোন বলতে রিয়ালমি পাবেন আর ভিভো পাবেন আর এম আই আছে আর আপনার নোকিয়া আছে আপনি এর মধ্যে কোনটা সিলেক্ট করতে চাইছেন বলুন দেখুন দশ হাজার টাকার মধ্যে সবই তো ভালো আর আপনি যেহেতু বলছেন যে আপনার একটু বলুন রেডমি নেবেন তাই তো আপনার কত জি বি র্যাম চাই এবং কত জি বি স্টোরেজ চাই আচ্ছা আপনি বলুন কত জি বি র্যাম এবং কত জি বি কত জি বি স্টোরেজটা চাই আপনি সেটা একটু বলুন দেখুন আপনি রেডমির ফোন নেবেন তো তো রেডমির মধ্যে সব থেকে নিম্ন আছে চার চৌষট্টি মানে চার জি বি র্যাম আছে এবং চৌষট্টি জি বি রম আছে তারপর আছে ছয় একশো আঠাশ মানে ছ জি বি র্যাম আর একশো আঠাশ জি বি স্টোরেজ আছে তো আপনি বলুন এই দুটোর মধ্যে কোনটা নেবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনি যেহেতু দশ হাজার টাকা খরচা করছেন তাহলে আপনার চার চৌষট্টিটাই আসবে তো তাহলে আপনি চার চৌষট্টিটাই নিতে পারেন আর আপনি জিগ্যেস করছিলেন অগ্রিম টাকা তাই তো হ্যাঁ তো অগ্রিম বলতে দেখুন দশ হাজারে তো আমরা হ্যাঁ দশ হাজারের মধ্যে ইনস্টলমেন্টে হবে আপনি যদি বলছেন কিস্তিতে নেবেন সেটাও অবশ্যই হবে

আমি আমি বলছি আপনি শুনুন যদি আপনি দশ হাজার টাকার কিস্তি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার প্যান কার্ড আধার কার্ড এই সব নিয়ে আমাদের শোরুমে আসতে হবে এখানে এসে আপনার ওই সমস্ত ডকুমেন্টসগুলো জমা করে আপনি মিনিমাম পাঁচ হাজার টাকা আপনাকে আগে জমা করতে হবে তারপর বাকিটা আপনি আস্তে আস্তে মাসে মাসে যেভাবে জমা করবেন সেভাবে হবে তো ওর জন্য আপনাকে আমাদের দোকানে আসতে হবে আমার দোকানের অ্যাড্রেস আছে কলকাতা নিমতলা যখন খুশি আপনি চলে আসবেন আমাদের সারাদিন দোকান খোলা থাকে আচ্ছা আচ্ছা ও নদিয়া নদিয়াতে আপনি আসতে পারেন আমাদের শোরুমের নাম বলবেন যে কেউ দেখিয়ে দেবে এবং সারাদিন আমাদের শোরুম খোলা থাকে আপনি এসে এখানে বাকি কথা কনট্যাক্ট করবেন বাকি কথা এখানে শুনতে বলে দেওয়া হবে আপনাকে ঠিক আছে